তরুণ তরুণীদের ক্রমাগত রোগের যে সম্মুখীন হতে হচ্ছে সেই সম্পর্কে বলব সকালে উঠে অনেকে আছে কিছু না খেয়ে বাইরে বেরিয়ে যায় কেউ কাজের ক্ষেত্রে হোক কেউ পড়াশোনার ক্ষেত্রে হোক কিন্তু তারা সকালের টিফিনটা করার সময় পায় না কিন্তু বলব অবশ্যই সকালের টিফিনটা করা দরকার কেন বাইরে বেরোলে বিভিন্ন ধরনের রোগের রোগ এর প্রতিরোধ ক্ষমতার করার আমাদের শরীরে দরকার সেই শরীরটা যদি আমাদের কিছু না খায় সেই শক্তিটা আমাদের আসে না তাই জন্যে সকালের টিফিনটা সবসময় ভারী করে খাওয়া উচিত এছাড়াও বাইরের জাঙ্ক ফুড যেগুলো একদমই খাওয়া উচিত নয় যেমন লুচি লুচি কচুরি জাতীয় জিনিসগুলো এগুলো খাওয়া একদমই ভালো নয় এর থেকে নানা রকম রোগের সম্মুখীন হতে হয় অ্যাসিডিটি হয় আর অ্যাসিডিটির থেকেই বিভিন্ন ধরনের রোগ মানে তৈরি হয় রোগের উৎস বলে অ্যাসিডিটি থেকে এছাড়া দুপুরের খাবার সাধারণত সাদামাটা খেতে হবে আর খাবার পরে অবশ্যই একটা ফল খাওয়া উচিত যে কোনো হোক সেটা কম দামি হলেও হবে একটা যে কোনো একটা ফল খাওয়া খুবই দরকার খাওয়ার পর মানে দুপুরের খাওয়ার পর এছাড়া রাতে খেয়ে দেয়ে উঠে অবশ্যই এক গ্লাস উষ্ণ গরম জল খাওয়া দরকার যেটা শরীরের পক্ষে খুবই ভালো সেটা শীতকালেও কী গরমকালেও কী উষ্ণ গরম জল খেলে আমাদের হজম ক্ষমতাটাকে খুব ভালো করে আর রাতে ঘুমটাও ভালো হয় এই জন্য বলব যে তরুণ মানে তরুণ তরুণীরা যাতে এই সব দিকে নজর রাখে